আমাদের এখানে সুব্রতদা উনি খুব বড়ো ফুটবলার উনি চারিদিকে টুর্নামেন্ট করেন বা চারিদিকে বিভিন্ন দেশের প্রান্তে খেলতেও যান আমাদের এখানে যে সব ছেলেরা রয়েছে তাদেরকেও ট্রেনিং দেন উনি অনেকই অনেক উপহার পেয়েছেন অনেক ট্রফি জিতেছেন বিভিন্ন দেশ থেকেও বিভিন্ন রকম ট্রফি জিতে এসেছেন আর উনি এখানে যারা সব ফুটবল খেলে ওই ছেলেগুলোকে খুব ভালোভাবে ট্রেনিং দেয় তার সাথে তাদেরকে সাহায্যও করে বিভিন্ন রকম খেলার জিনিসপত্র লাগলে উনি দেন আর তাছাড়াও আমাদের এখানে যেই রাজনৈতিক নেতারা রয়েছে তারাও আমাদের এখানে যেই যারা ফুটবলার তাদেরকে বিভিন্ন রকম খেলার সামগ্রী দিয়ে সাহায্য করে কখনো তাদেরকে মানে কোনো জার্সি দেন বা কোনো খেলার খেলার জন্য কোথাও টুর্নামেন্ট করালে সেখানে যা সব খরচা লাগে সেই খরচাগুলোও দেন আর আমাদের যে সুব্রতদা উনি খুব বড়ো খেলোয়াড় তো তো সেই কারণে ওনার কাছে অনেক উপহার রয়েছে বা অনেক ট্রফি জিতে এসেছেন আমি একবার ওনার বাড়ি গেছিলাম তো দেখেছিলাম একটা রুমের মধ্যে ওনার ট্রফির শেষ নেই মানে ভর্তি যেন ট্রফিতে তো আমি তখন মজা করে বলেছিলাম বাবা তোমার যে ঘর ভর্তি তোমার উপহার রাখার জন্য একটা ঘর ভাড়া করতে হবে তখন সে হেসেছিলো আমাকে বলেছিলো তুই নিয়ে যা না তাহলে আমাদের বাড়িটা একটু হালকা হয়ে যাবে মানে আমাদের পাড়া প্রতিবেশী তো ওই জন্যে ওনাকে তুমিই বলি দাদা হন সম্পর্কে আর উনি আমাকে তুই বলে তো সুব্রতদা খুব বড়ো খেলোয়াড় খুব বড়ো মাপের খেলোয়াড় আর মনটাও খুব ভালো